খেলাধূলা প্রত্যেকটি বাচ্চার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস খেলাধূলা না থাকলে মানুষের মন মেজাজ কিছুই ভালো থাকতো না মানুষ বাধ্যতামূলক জীবনে বাস করতো প্রত্যেকটি মানুষ দৈনন্দিন জীবনে প্রত্যেকটি বাচ্চা দৈনন্দিন জীবনে পড়াশুনা স্কুল টিউশন যেতে যেতে ক্লান্ত হয়ে যেতো তারা দেখবে বিকালবেলা মাঠে খেলাধূলায় করলে তাদের মনটা ফ্রেশ হয়ে যায় খেলাধূলার মধ্যে থাকলে তাদের মনটা ফ্রেশ হয়ে যায় তাছাড়া খেলাধূলা টো উপকারিতা আছে খেলা হচ্ছে একটা আমরা আন্তর্জাতিক ব্যায়াম বলে থাকি খেলাধূলা করতে গেলে ব্যায়ামের কাজ দেয় সেই ব্যায়ামটা বাচ্চাদের মধ্যে হয়ে থাকে খেলাধূলা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলাধূলা প্রচারের জন্য মানুষ দিকে দিকে কত সাইনবোর্ড টাঙানো হচ্ছে কতরকম খেলার সরঞ্জাম পাওয়া যায় ক্রিকেট খেলার সরঞ্জাম পাওয়া যায় ফুটবল খেলার সরঞ্জাম পাওয়া যায় আমরা খেলাধূলার জন্য কত রকমের সরঞ্জামপত্র পাওয়া যায় আই এই এবং মানুষের মন যাতে ঠিক হয় সেই জন্য খেলাধূলারও প্রয়োজনীয়তা আছে বাচ্চারা স্কুলে স্পোর্টস হয় সেই স্পোর্টস তারপর জেলা জেলাভিত্তিক হয়ে থাকে তার জন্য বাচ্চাদের জীবনে কত আনন্দ তারা স্কুলে খেলতে পেলে তারা ফূর্তি পায় তার পড়াশুনায় একঘেয়েমি জীবন সবসময় ভালো নয় তাই আমাদের প্রত্যেকটি বাচ্চার জীবনে খেলাধূলা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খেলাধূলার মাধ্যমে তারা জীবনে অনেক দূর যেতে পারে খেলাধূলা একটা হচ্ছে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আর এই প্রচারের জন্য সাইনবোর্ড দেওয়া হয় আবার খেলার জন্য মানুষের প্রত্যেকটি বাচ্চারই ঘরে ঘরে খেলা সরঞ্জাম থাকে এবং খেলাধূলা করা তাদের একটা প্রত্যেকটি মানুষের অবসাদ কাটিয়ে দেয় প্রত্যেকটি বাচ্চাকে সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পারে